হ্যাঁ স্যার আমি এরকম একটা বাড়ি করছি তো আমার ওখানে জলের কানেকশানটা লাগবে হ্যাঁ আমার জলের কানেকশানটা ওখান থেকে আমার দিতে হবে তা ওই কোনো যাওয়ার জন্য আপনাদের কী কী ডকুমেন্ট সাবমিট করতে হবে হ্যাঁ ওই ওই ধরুন আমার কাছে আর ওখন বলতে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ই এই সবে আছে এছাড়াও কি আদার্স কিছু লাগছে হ্যাঁ ওই আদার্ কেজি যদি রাগে আমি ওই জন্য জন্যার ওগুলো কি যে রক্স দিতে হবে না অরিজিনাল অরিজিনালকে সাবমিট করতে হবে হ্যাঁ আমার ওটা ওটা আমি দছেন তাহলে বলুন যে এমন একটা দিন বলুন যে যেদিন গেলে আপনাদের সঙ্গে ঠিক ঠাক দেখা হবে কিংবা আপনি থাকবেন কারণ আমি যাবো হয়তো আপনি সেদিন ছুটিতে থাকবেন আমার ছুটি চলে আসতে হবে হ্যাঁ আমার বাড়িতে যেমন বাড়িতে মেম্বার হিসাবে আমরা জোন চারেক থাকি এছ খুব বেশি হয়তো পার ডে আমাদের জলে অতটা খরচ হবে না মিনিমাম একশো থেকে দেড়শো লিটার আপনি ধরেন অভাব এই ঋষি তো আর হবে না খরচ হ্যাঁ হ্যা হ্যাঁ কি তাহলে কবে আমি তাহলে যাবো আর ওই সব সমস্ত ডকুমেন্টস গুলো নিয়ে যাবো তাই তো যেদিন যাবো

হ জলের লাইন বললে দেখুন মাটির তোলা থেকে তো ওখান থেকে তো জলটা তোলা যাচ্ছে না ওখানে বিভিন্ন রকম মানে আস আয়ের বেশিটা জীবাণুটা বেশি আসছে আয়রনের পরিমাণটা বেশি তুলছে উঠছে যার কারণেই মাটির তোলা থেকে জলটা নিতে চাইছি না আপনাদের এখানে পরিশোদ্ধ পরিশোধন জল আছে হ্যাঁ ভালো জল পাবো আমি আর আর এমনি কেমন কী লিটার আপনাদের একটা ক্যাপাসিটি আছে এতো টাকা ক্যাপাসিটির প্রতিতে আপনাদের একটা বিলের ব্যাপার থাকে সেগুলোও একটু একটু জানিয়ে দেবেন এই ব্যাপারে ওই জন্যে ওই কারণেই আমি জানতে চাইছিলাম স্যার হ্যাঁ তাহলে ওই জন্য তাহলে যেদিন যাবো তাহলে আমাকে তাহলে এইগুলোই একটু বলে দেবেন হ্যাঁ ঠিক আছে স্যার রাখছি স্যার